হ্যাঁ বর্তমান পরিস্থিতিতে আমরা লক্ষ করতে পারি পুরুষরা যেমন প্রত্যেকটি খেলাধুলার সঙ্গে জড়িত ঠিক একইভাবে প্রত্যেকটি নারীও অনেক খেলাধুলার সাথেই জড়িত রয়েছে এবং আমি এমন অনেকজন মহিলাকেই জানি যারা বিভিন্ন দারুণ দারুণ খেলার সাথে যুক্ত রয়েছে এবং আমি অবশ্যই জানি তাদেরকে যে তারা খুব ভালোভাবে খেলাধুলো করতে জানেন ভারতে মহিলাদের জন্য উপলব্ধ যথেষ্ট খেলার সুযোগ রয়েছে এবং এটি সম্পর্কে সবাইয়ের খুব সুন্দর মনোভাবনা বা চিন্তাধারা রয়েছে ভারতবর্ষে যেমন প্রত্যেকটি খেলার ক্ষেত্রে পুরুষরা অগ্রাধিকার পেয়ে থাকে ঠিক একইভাবে নারীরাও সমানভাবেই অগ্রাধিকার পেয়ে থাকে প্রত্যেকটি খেলার ক্ষেত্রে যে কোনো খেলা বা কর্ম সংস্থানের ক্ষেত্রে সমানভাবেই সুযোগ দেওয়া হয় সকলকেই কোনো রকম লিঙ্গ ভেদাভেদ করা হয় না এমনকি অনেক ক্ষেত্রে দেখা গেছে যে নারীরাও ভারতের হয়ে বাইরে থেকে নানা ধরনের মেডেল জিতে এনেছেন এবং আমাদের ভারতবর্ষ দেশের নাম উজ্জ্বল করেছেন এবং তার জন্য আমরা গর্ববোধ করে থাকি এই সমস্ত মহিলারা খেলাধুলোর সুযোগ পাওয়ার কারণেই আমরা আজ এত গর্বিত এবং ভারতে মহিলাদের উপলব্ধ খেলাধুলোর সুযোগ জন্য বিভিন্ন প্রতিষ্ঠান বা সংস্থা রয়েছে সেগুলির দ্বারা যেমন বিভিন্ন ক্লাব থেকে কোচ নিয়োগ করার পর পুরুষদের খেলাধুলো শেখানো হয়ে থাকে একই ভাবে কোচ দ্বারাই মহিলাদেরও খেলাধুলো শেখানো হয়ে থাকে যার দ্বারা তারা পরে নিজেদের ভবিষ্যৎ নিজেরা গড়ে তুলতে পারে এবং আত্মনির্ভর হয়ে উঠতে পারে এবং পরবর্তী পর্যায়ে গিয়ে তারা দেশের নাম রাজ্যের নাম জেলার নাম উজ্জ্বল করতে পারে এভাবেই সমানভাবে সুযোগ দেওয়া হয়ে থাকে প্রত্যেকটি খেলার ক্ষেত্রে নারীদেরও